দাদা নমস্কার আমি আপনাদের পুরোনো দিদি বলছি

হ্যাঁ চিনতে পারলেন না আমি আসানসোল থেকে ফোন করছি হ্যাঁ দাদা কি ব্যাপার আপনাকে এর আগে ফোন করলাম আপনি আসলেন না আমার বাড়ির ট্যাংকিতে জল উঠছে না এবং কি রান্নাঘরেও দেখুন দাদা আমার কোনো ঘরে রান্নাঘরে জল পড়ছেনা বাথরুমে ইয়ে জল আসছেনা ওপরে ট্যাংকিতে গিয়ে দেখলাম জলও উপরেও উঠছেনা আর কোনো কিছুতেই জল মানে ভর্তিও হচ্ছেনা তা এরকম জল না হলে কি করে চলবে বলুন এতো বড়ো পরিবারে রান্না খাওয়া ধোয়া ধোয়া মোছা সবই তো আছে বলুন আপনাকে এতবার করে ফোন করছি না না আপনাকে এতবার করে ফোন করছি ফোনই ইয়ে করছেন না একটু তো ফোনটা দেখবেন আচ্ছা আচ্ছা ওহ আর ও দেখেছি দাদা আমার বাড়ির লোক গিয়ে দেখেছে তবু কোনো সেই কিছু ইয়ে কাজ হচ্ছে না আজ সকাল থেকে জল সব বন্ধ হয়ে রয়েছে খুব অসুবিধাই হয়েছে এবং আচ্ছা আচ্ছা তা কবে কখন আসবেন কাল কাল কাল সকালে আসতে পারবেন খুব তাড়াতাড়ি বিকেলে আসলে তো তাহলে কালকের দিনটাও আমার বন্ধ থেকে যাবে সারাদিনে কোনো কাজকম্ম হবেনা এবার লোকের বাড়ি পাশের বাড়িতে গিয়ে আমাকে তাহলে জল নিয়ে আসতে হবে দেখুন তাহলে নাহলে দুদিন ধরে জল বন্ধ থাকবে ঘরের সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে কি করে কাজ করবো বলুন পাশের বাড়িতে আর কত গিয়ে গিয়ে জল নিয়ে আসবো হ্যাঁ সেতো সেতো বুঝতেই পারছি হ্যাঁ হ্যাঁ সেতো আর আপনি তো আজকে নতুন নয় আমাদের বাপ ঠাকুরদাদের আমলের পুরোনো তাদের বাড়ির ছেলে আপনি হ্যাঁ আপনি তাদের বাড়ির ছেলে তা আপনাদের সাথে আমাদের অনেক দিনকার সম্পর্ক জানাশোনাও সেইরকম এইরকম হ্যাঁ হ্যাঁ যত যত তাড়াতাড়ি সম্ভব একটু দেখুন চেষ্টা করুন

না না ওসব যন্ত্রপাতি আমাদের ঘরে কি করে থাকবে দাদা আমরা কি আর না না আমাদের বাড়িতে আমাদের বাড়িতে ওসব কোনো যন্ত্রপাতি নেই পেলে একটা শুধু হাতুড়ি পেতে পারেন ব্যাস তাছাড়া আর কিছু পাবেন না হুম আপনার হ্যাঁ আপনার কর্মচারীদেরকে বলবেন সমস্ত জিনিসপত্র নিয়েই আসতে হ্যাঁ হ্যাঁ একটু মনে করে ইয়ে করবেন ভুলবেন না একটু মনে করে মনে রাখবেন কথাটা ভুলবেন না হ্যাঁ হ্যাঁ দেখুন আপনি আমি কিন্তু বারবার করে আপনাকে অনুগ্রহ করে বলছি আপনি একটু হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ আর